বলছি অন্যান্য জামা কাপড়ের দোকানে অনেক ভালো ভালো জামা চলে এসেছে কিন্তু আপনাদের পদ্মপুকুর বাজারে মানে ভালো জামা এসেছে বিভিন্ন ধরনের জামা আছে তো মানে স্টাইলিশ আর জ্যানিম ড্যাকেট আছে এই ডেনিম জ্যাকেট আছে আর কত কী দাম পড়বে ও তো কোয়ালিটি কী রকম তো কী মানে ভালো কোয়ালিটি হবে তো আর অন্যান্য কী আছে ফর্মাল আছে ফর্মাল ড্রেস সেগুলোর কী রকম কী দাম আছে ও আচ্ছা আর তাহলে আপনাদের দোকানে একদিন যাব ভাবছি ওপেনিং কটা থেকে হয় সারাদিন খোলা ভিড়টা কখন কম থাকে আর জামা ভালো পাব তো দেখুন সেভাবে বলুন সামনে পুজো আছে পাঞ্জাবী ভালো পাওয়া যাবে ও ঠিক আছে তাহলে তাহলে যাব তাহলে একদিন সময় করে ওই সকালের দিকেই যাব ঠিক আছে নটার পরেই যাব তাহলে কি আপনাকে একবার ফোন করে যাব আচ্ছা আর কি কোনো ডিসকাউন্ট চলছে সেল টেল তবু কত কী ডিসকাউন্ট চলছে একটু বললে ভালো হয় ও ঠিক আছে তাহলে যেয়েই দোকানে গিয়েই দেখব আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে